আমার পাঁচ বিঘে জমি আছে আমি সেই জমি চাষ করি না আমাকে একজন এসে বলছে সে জমি আমি চাষ করবো তার জন্যে আমি মাসে দুহাজার টাকা দেবো সে টাকা দিয়ে আমি ভাবলাম সে টাকা যদি মাসে মাসে না চাষ করেও আমি দুহাজার টাকা পাই তাহলে আমি সিদ্ধান্ত নিলাম আমি প্রধানের কাছে বা পঞ্চায়েত ম্যামের কাছে যেয়ে এক সিদ্ধান্ত তার সাথে পরামর্শ নিলাম নেওয়ার পর ভাবলাম ওকে দেওয়ার পর যদি আমি বসে বসে দুহাজার টাকা পাই তাহলে আমার তো কিছু অসুবিধে নেই আমি দেখলাম দু মাস তিন মাস পর চলে গেছে আমার তো পয়সা তো আমাকে দিচ্ছেই না তা ও তো বলছে কী আমার ফসল ভালো হয় নি আমি এইটা ভাবলাম যে ফসল ভালো হচ্ছে তাও আমাকে টাকা দিচ্ছে না কী ব্যাপার আমি এবার তার সাথে আলোচনা করলাম আমার টাকার দরকার নেই আমার জমি আমাকে ফেরত দাও সে তো তাও তো রাজি হচ্ছে না জমি ফেরত দেওয়ার জন্য আমি তো সমস্যায় জন্য তো আমি পঞ্চায়েত বা প্রধানের কাছে যেয়েও আমি কিছু লাভ পাচ্ছি না ওর জন্য আমি ভাবছি এবার বিএলআরয়ের অফিসে যেয়ে পরামর্শ নেবো